হ্যালো হ্যাঁ আমি একজন আপনাদের ওই এন পি এসের একজন ইয়ে বলছি তো আমার আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করতে খুব সমস্যা হচ্ছে এবং সমস্যাটা আমি প্রায় গত এক মাস ধরে ভুগছি এবং পাসওয়ার্ড নিয়েও আমার একটু সমস্যায় আমি সমস্যায় আছি তো আপনারা কি আমাকে এই বিষয়ে একটু হেল্প করতে পারবেন কারণ আমি এইটা অনেক দিন ধরে ভুগছি এবং এর জন্য আমার একটু সমস্যাও চলছে কারণ আমি যদি টাকাগুলো তুলতে না পারি বা টাকাগুলো ইউজ না করতে পারি তার জন্য তো সমস্যা হবে বুঝতে পেরেছেন তো আপনি যদি এ বিষয়ে আমার একটু সাহায্য করেন কারণ এই অ্যাকাউন্টে লগ ইন করতে কীভাবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়েছিল কিন্তু পাসওয়ার্ডটা এখন আমার মনে হচ্ছে কাজ হচ্ছে না তাই আমি আপনাদের এখানে ফোন করেছি তো আপনি কি এ বিষয়ে একটু আমাকে সাহায্য করবেন না না অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো ঠিকঠাকই ছিল আমি ঠিকই দিয়েছিলাম কিন্তু রিসেন্ট এই এক মাস খুব প্রবলেম হচ্ছে মাঝখানে সমস্যাটার সমাধানও হয়েছিল কিন্তু ইদানিং প্রবলেমটা এত বেশি হচ্ছে যে আমি এটা আর নিজে থেকে সমস্যার সমাধান করতে না পেরে আপনাদের কাছে ফোন করতে বাধ্য হয়েছি আপনি যদি একটু এ বিষয়ে আমাকে সাহায্য করেন কারণ অফলাইন বিষয়ে যাওয়ার আগে আমাকে তো একটু ফোনে সাহায্য করলে খুব ভালো হয় কারণ এই টাকাগুলো টাকাগুলো তো আমার এখান থেকেই তুলতে হবে আপনি যদি পুনরায় একবার আমার পাসওয়ার্ডটা সেট করার জন্য একটু আমাকে হেল্প করেন সমস্যা হচ্ছে আমি যখন পাসওয়ার্ডটা লগ ইন করার চেষ্টা করছি দেখাচ্ছে পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে কিন্তু সেম পাসওয়ার্ড আমি ইউজ করে আগে অনেকবার অ্যাকাউন্টটা খুলেছি কিন্তু এখন সেম পাসওয়ার্ডে কেন হচ্ছে না আমি তো সেটাই বুঝতে পারছি না আপনাদের কি ওখান থেকে করে দেওয়ার কি কোনো ব্যাপার আছে যদি সেটা থাকে আমাকে বলুন আমি সেভাবেই করব আর নাহলে আমাকে অন্তত প্রক্রিয়াটা বলুন যে কীভাবে সেট করতে হয় তাহলে আমি আর এই সমস্যাটা বারবার ফেস করতে হবে না আমাকে আপনি যদি একটু আমাকে এই এ বিষয়ে একটু কাইন্ডলি হেল্প করেন